দৌড়ের আগে চলাকালীন আমি প্রথমে ভালোভাবে শু অ্যাঙ্কলেট পরি পায়ে এবং পিটি করতে থাকি শরীরকে বা শরীরের অঙ্গ প্রত্যঙ্গকে নাড়াচাড়া দিই এবং মনকে জ্বালানি দিই আমি ভালোভাবে ছোটা দৌড়া করে বা ওই গন্তব্যস্থলে আমি ঠিক পৌঁছাব এবং সবার সাথে একসাথে প্রস্তুতি নিয়ে স্টেপ নিয়ে আমি ফার্স্ট হব এই মনে একটা সাহস ভরসা রেখে মনটাকে উত্তেজিত করে সান্ত্বনা দিয়ে আমি ছুটতে শুরু করি